ভারতের খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন রকম রয়েছে এবং বিশ্বাস যেগুলি বিভিন্ন রকম হতে পারে ভারতের খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হলো বিভিন্ন রকম আর রাজা মহারাজাদের যে জায়গা বা ঘরবাড়ি সে সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলি রয়েছে এখনও বর্তমানে তাছাড়া বিভিন্ন মন্দির মসজিদ বিভিন্ন রকম জিনিস রয়েছে যা মানুষের বিশ্বাস যেখানে গেলে মানুষের মঙ্গল কামনা করে এবং মানুষ মঙ্গল ভগবান মানুষের জন্য মঙ্গল কামনা করে এবং মানুষের বিভিন্ন যে রোগজ্বালাগুলি আছে সেগুলি খুবই তাড়াতাড়ি দূর হয়ে যায় অন্যান্য সংস্কৃতির তুলনায় ভারত বিভিন্ন উপায়ে আলাদা বলা যেতে পারে কারণ ভারতবর্ষে এমন কিছু জিনিস আছে বা ঐতিহ্যবাহী জিনিস আছে যেগুলোতে গিয়ে খুবই নিজেকে শান্ত এবং সমস্ত কিছু পরিষ্কার মনের ফিল হয়